ভারিতে ভারতীয় প্র পরিবহন ব্যবস্থাকে তিনভাগে ভাগ করা হয়েছে যে প্রথম স্থলভাগ জলভাগ আর আকাশপথ এই তিনটে পথ আছে স্ত জলপথে জলপথে গেলে টাইম সময়টা বেশি লাগে এবং খরচাটা খরচাটাও একটু বেশি হয় কারণ সময়টা তো বেশি লাগে ওই জন্যই খরচাটা বেশি এবং আকাশপথ আকাশপথ দ্রুত গতিতে যাওয়া যায় কিন্তু খরচাটা ব্যয় সাপেক্ষ প্রচুর পরিমাণে খরচা ও আর প্রধান আমাদের মেরুদণ্ড হলো সড়ক পথ মানে এখান থেকেই আমাদের ব্যবসা বাণিজ্যের যতো কিছু যা যাবতীয় জিনিসপত্র এই সড়ক পথের মাধ্যমেই আসা যাওয়া করে তাও সড়ক পথে আর একটা আমাদের ভারতীয় রেল ভারতীয় রেল এশিয়ার বৃহত্তম পরিষেবা আর ভারতীয় রেল এশিয়ার বৃহত্তম পরিষেবা